হ্যাঁ আমি প্রায়ই নেটফ্লিক্স কে অনলাইন সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে ব্যবহার করে থাকি এটি একটি অ্যাপ্লিকেশন যা আমাদের বাড়িতে বসে টিভি ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে সাহায্য করে নেটফ্লিক্স হলো একটি মিডিয়া শিল্পে প্রভাবশালী কোম্পানি যার সারা বিশ্বে একশো সাতষট্টি মিলিয়ন পেমেন্ট গ্রাহক আছে বাধ্যতামূলক প্রোগ্রামিং তৈরি করে গ্রাহকদের আরও ভাবে ভালোভাবে পরিবেশন করার জন্য এর ব্যবহারকারীর ডেটা বিশ্লেষণ করে এবং সর্বপরি লোকের তার পছন্দ মতো উপায়ে সামগ্রি ব্যবহার করতে দিয়ে নেটফ্লিক্স টেলিভিশন শিল্পকে ব্য ব্যহত করে করেছে এবং কেবল কোম্পানিগুলিকে তাদের ব্যবসা করার উপায় পরিবর্তন করতে বাধ্য করেছে এটি অবশ্যই কার্ড কাটার প্রবণতাকে ত্বরান্বিত করেছে অনুমানিক সাতাশ শতাংশ আমেরিকান পরিবার দুই হাজার একুশ সালে অর্থ প্রদানকারী কেবেল পরিষেবা বাতিল করার পরিকল্পনা করেছিলো নেটফ্লিক্সের কারণে